গ্রামীণ জীবনের সৌন্দর্য প্রদর্শনের জন্য ফটোগ্রাফি প্রোজেক্ট আমি একবার অবশ্যই করেছিলাম তো আপনি গ্রামীণ এলাকায় যদি আপনি ফটোগ্রাফি করতে চান আপনি যে প্রাকৃতিক একটা যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা আপনি কখনও ভুলতে পারবেন না তো সুন্দরটার এত সুন্দর পরিবেশ এত সুন্দর আর কি শহরে সেগুলো দেখা যায় না তো সেই সব জায়গায় আপনি গাছের নিচে কোথাও বসে আছেন ফিরফিরে হাওয়া দিচ্ছে আর জল নড়ে যাচ্ছে পাতা নড়ে যাচ্ছে এরকম একটা প্রকৃতি পরিবেশে ফটো মানে তোলা একটা আলাদাই মজা আছে আমি অবশ্যই তুলেছি ফটো অনেক ফটোই তুলেছি একটা প্রোজেক্ট ছিলো প্রোজেক্টটা আর কি আপনার ছিলো যে গ্রামীণ এলাকায় ছবিগুলো তোলা কী মানে আর কি সেগুলো গুগলে সাবমিট করা আর কি এইরকম একটা প্রোজেক্ট ছিল যখন দেখবেন আপনারা গুগলে সার্চ করবেন যে আপনি প্রোজেক্টের হিসাবে অনেক ফোটো আপনি দেখতে পাবেন গুগলে সার্চ করবেন বিভিন্ন রকমের ফটো হয় না প্রাকৃতিকের তো সেই সব ফটোগুলোায় আর কি তোলা তো সেই সব ফটোগুলো তুলতে খুব ভালো লেগেছিলো আমার এক্সপিরিয়েন্স ছিল না যে আমি তো আর কি এমনিই তুলতাম ফটো শাদী বা বিয়েতে বা কোনো অনুষ্ঠানে এইসাবে আর কি ছবি তুলতাম তো আমি একটা প্রোজেক্ট নিয়েছিলাম তো প্রোজেক্টটা আমার খুব উপকার আবার সম্প্রদায়ের ওপর যে উপকারটা সবাই পেয়েছিলো মানে সবাই আর কি সার্চ করলেই পেয়ে যাবেন যে ছবিগুলো তো এগুলো আর কি খুব ভালো লেগেছিলো ছবিগুলো তুলতে তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম